রাস্তাটা একটু খারাপ ছিলো ওই জন্য এমনটা হয়েছে একটু তাড়া ছিলো টাইমের মধ্যে যাওয়ার একটা বিষয় ছিলো সেই জন্য সেটা বুঝতে পারছি তাও টাইমটা তো আমাদের মেন্টেন করে চলতে হয় না আমরাও কখনো চাই না বা ড্রাইভাররা যে কারোর কোনো ক্ষতি হোক কিন্তু তাড়া ছিলো ওই জন্য কোনো একটা সমস্যা ছিলো ওই জন্য আমি তাড়াতাড়ি যেতে হয়েছে যেটা বলা যাচ্ছে না সমস্যাটা ও হয় নি তো হলে বিষয়টা হতো সেটা তো হয় নি না আমরাও চেষ্টা করি আমরা গাড়ি চালাই আমরাও চেষ্টা করি সাবধানে চালানোর

হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে বলার জন্য থ্যাঙ্ক ইউ দাদা